যে কোনো জ্বালানি পোড়ালে কালো ধোঁয়া বেরোয় সেটি হল কার্বন ডাইঅক্সাইড পেট্রোল দাম যেটা আগে ছিল সেটা আশি টাকা কি নব্বই টাকা লিটার কিন্তু এখন বর্তমানে পেট্রোলের দাম একশো আট টাকা কী দশ টাকা হবে সেটা বাইক চালকের খুবই প্রতি মাসে একটা খরচ হচ্ছে তারপর আছে মোবিল আছে বাইকের